কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু অনেকবারই কঠিন পরিস্থিতি আমাকে সামলাতে হয়েছিলো আমি প্রথম প্রথম যখন কাজ করছিলাম তখন কিন্তু অনেকটাই আসুবিধা হচ্ছিলো আমি ঠিকঠাক কাজ করতে পারছিলাম না তখন কিন্তু আমি আমার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কাজগুলো শিখলাম একটা আমি বিদ্যালয়ে পড়াতে গেসলাম তখন কিন্তু পড়ানার জন্য আমার অনেক ভুল ত্রুটিও হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমাকে আমার শিক্ষক মহাশয় শিক্ষিকারা অনেক সাহায্য করেছিলো তারপরে অন্য কাজেও আমি গিয়েছিলাম তখনও কিন্তু ভুল ত্রুটি হচ্ছিলো পোচুর পরিমাণে সামলাতে হচ্ছিলো সেই পরিস্থিতিটা কঠিন পরিস্থিতি পরিস্থিতি এমনই গিয়েছিলো যে এবার কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমাকে সবাই সাহায্য করেছিলো বাড়ির কাজেও কিন্তু কঠিন হয়ে যায় এক একবার পরিস্থিতিটা সামলানার জন্য তখন কিন্তু সকলে বুঝি আমাকে বোঝায় তখন পরিস্থিতিটা আবার স্বাহাবিক হয় কিন্তু প্রথম প্রথম তো খুব অসুবিধা হতো সব কাজই করতে যে কোন কাজ যদি আমরা ভালোবেসে করি তখন কিন্তু আমরা কাজটা শিখে যাব তখন আমাদেকে আর কঠিন পরিস্থিতিটা সামলাতে হবে না এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ কোত্তে গেলেই মনে হবে যে আমরা কঠিন পরিস্থিতিতে পৌঁছাব এটা মাথায় রেখেই যেতে হবে কিন্তু তারপরেও আমাদেরকে সমাধান করার জন্য অনেকেই সাহায্য করবে সেই সাহায্যটাকে নিয়েই আমাদেরকে ওই জায়গাতে কঠিন পরিস্থিতি সামলে কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতেই হবে কাজ থেকে বিরতি নিলে হবে না কঠিন পরিস্থিতি সামলিয়ে লড়াইয়ের পর লড়াই করেও আমাকে সেই জায়গায় টিকে থাকতে হবে